পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আগের তুলনায় এখন অনেকটাই উন্নত হয়েছে এখন অ্যাম্বুল্যান্স সঠিক সময়ে পাওয়া যায় হসপিটালগুলিতে সেভাবে ভিড় লক্ষ্য করা যায় না কারণ প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা করে দেওয়া হয়ে গিয়েছে আবার মানুষদের যে একটা হসপিটাল সরকারি হসপিটাল মানেই একটা নোংরা মনোভাব যে তৈরি হয় যে চিকিৎসা হয় না রোগীদেরকে ফেলে রেখে দেয় তা কিন্তু এখন আর হয় না আগের তুলনায় অনেকটাই উন্নত করা গিয়েছে